হ্যাঁ আগের থেকে স্টেকিং সাইডে অনেক বেশি আবর্জনা বা অস্বচ্ছতা লক্ষ্য করা যায় আমি ট্রেকিং এর সময়ে পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাকবো রাখার জন্য আমি কাগজের বা পরিবেশবান্ধব কোনো জিনিসের জিনিস ব্যবহার করবো যেমন পাটের বা কাগজের কোনো জিনিস আর আমার সঙ্গে যদি কোনো আবর্জনা থাকে সেগুলো ওখানে না ফেলে সেটা আমি ব্যাগের মধ্যে সঞ্চয় করে নিয়ে আসবো যাতে নিজে বা আজ পরিবেশ পরিষ্কার রাখার জন্য যেখানে নোং আবর্জনা ফেলার জায়গা আছে সেইখানে ফেলার জন্য